হ্যালো

হ্যাঁ দাদা আমার দুটো ফোন লাগবে বিবাহবার্ষিকী দাদু ঠাকুমাকে উপহার দেওয়ার জন্য কেরকম কি প্রাইস আছে অ্যান্ড্রয়েড কি প্যাড কি প্যাডের কি কি

আমার অ্যান্ড্রয়েডের অ্যান্ড্রয়েডের কি কি সেট আছে

আর নেই কোনো কিছু ও একটা কি প্যাড লাগবে নোকিয়ার বেশ দামি একটু আধুনিক আধুনিক মডেলের একটা কি প্যাডের লাগবে স্যামসাংয়ের কিরকম কি দাম হবে বলুন কত টাকা তেরোশো অনেক বলে দিচ্ছেন না দাদা একটু ভালো করে দেখে বলুন না না না দাদা একটু দেখে বলুন আর অ্যান্ড্রয়েডের তাহলে স্ক্রিন টাচের নিয়ে নেব স্ক্রিন টাচের নিয়ে নেবো তাহলে ভিভোর নিয়ে নেবো একটা ওয়াই ইলেভেন ওয়াই ইলেভেন আঠেরো কুড়ির মধ্যে বলতে যে কোনো একটা ফিক্সড করুন দাদা অনেক বলছেন দাদা অনলাইনে অনেক কম দেখাচ্ছে একটু ভালো করে বলুন কিছু না না দাদা দেখে তো আমি সব জায়গায় নেবো ফোনটা কিন্তু আপনার একটু ভাল করে সমস্ত কিছু যাচাই করছি যখন আপনার কাছেই তো সমস্ত কিছু বুঝতেই তো পারছেন আর বাড়তি কিছু উপহার না না ও ছাড়ে পাঁচশো টাকা ছাড়ে আর কি হবে বলুন কি প্যাড সেটটা একটু দোকানে ছাড় বলতে দেখুন অনলাইনে যেমন ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এইসব কার্ড থাকলে কিছু ছাড় দেয় ধরুন আঠারো হাজার টাকার জিনিস বড়ো সেলে আচ্ছা আচ্ছা তাহলে ভিভোর দাম কিরকম আছে আর ওপোর ওপোর

ওপো আর পোকো হুম হ্যাঁ এক্স ফোর প্রোটা নেবো কুড়ি হাজার এটা তো আপনার তেরো হাজার দেখাচ্ছে অনলাইনে আর তাহলে কি কি প্যাড ফোনের আই টেলটা কিরকম দাম আছে বারোশোর মধ্যে আর তাহলে ওই লাভা ঠিক আছে তাহলে দোকানে যেয়েই কথা বলছি এখন রাখছি হুম